আমি আমাদের ঝাড়গ্রাম বাসস্ট্যান্ডের কাছে একটি রেস্তোরাঁ দাদাভাই রেস্তোরাঁ থেকে বিরিয়ানি এবং চিকেন কষা অর্ডার দিয়েছিলাম কিন্তু অর্ডার যখন বাড়িতে পৌঁছালো তখন দেখলাম যে অর্ডারটি ভুল এসেছে আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তার বদলে এসেছে চাউমিন এবং চিকেন কষার বদলে দিয়েছে চিকেন কাটলেট আমি এই জিনিসগুলো খুব একটা পছন্দ করি না কিন্তু পছন্দ করি বা নাই করি কেন রেস্তোরাঁয় অর্ডার দেওয়ার পর সেটা ভুল এলো এটা সম্পর্কে আমার খুবই খারাপ লাগলো তাই আমি সেখানে ফোন নম্বরটা একজনের কাছে জোগাড় করে ফোন করলাম এবং বললাম যে অর্ডারটি যেমন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়